আমার মনে হয় যখন কোনও শিক্ষার্থী একটি ট্রেনিং ইন্সটিটিউটে ভর্তি হচ্ছে স্বাস্থ্য পরিষেবার জন্য তাকে সঠিক সময় মত নির্দিষ্ট সময়ে তাকে ট্রেনিংটা আয়ত্ত করতে হবে এবং যেহেতু এটা মানুষের জীবন নিয়ে জীবন নিয়ে চর্চা সেহেতু সঠিক সময় তারা যেন শেখে সেটা সঠিক প্রয়োগ করে এটা যেন যিনি দায়িত্বে থাকবে তাদের তারা যেন এই বিষয়টি তত্বাবধানে রাখেন সঠিকভাবে এবং একটা নির্দিষ্ট পিরিয়ডে ট্রেনিং শেষ হওয়ার পর তারা যেন ঠিক ঠাক অ্যাপয়েন্টমেন্ট পায় এটা সরকারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি